আমি আমার বাগানে জন্মানো ফুল ও ফল দিয়ে বিভিন্ন তা কাজে লাগাই যেমন আমি আমার বাগানে লাগানো গাছের ফুল দিয়ে প্রথমত আমি আমার বাড়িতে পুজোর কাজে লাগাই তাছাড়া অন্য কারো যদি পাশাপাশি কোনও ব্যক্তির যদি কোনও পুজোর কাজে ফুল লাগে তো তাকে আমি ফুল দিয়ে সাহায্য করি এছাড়া আমার পাশাপাশি যদি অন্য কারো ফুল দরকার হয় তো আমি তাকে তৎক্ষণাৎ আমার গাছের ফুল ছিঁড়ে তাকে দিয়ে দিই আর বাগানের ফল দিয়ে আমি বিশেষ কিছু করি না কারণ ফল আমার একটা খুব প্রিয় জিনিস আর এটি আমার বাগানে গাছে দেখতেই ভালো লাগে তাও কিছু কিছু প্রয়োজনের ক্ষেত্রে আমাকে সে ফল দিতে হয় যেন ফল যেমন আমি আমার গাছের বাগানের নারকেল আমি আমার গ্রীষ্মকালে খুব রোদের কারণে নিজেই পেড়ে খাই এছাড়াও অন্য কাউকে ফল দিই ফল দিই কারণ আমি ফল দিতেও ভালোবাসি আর তাছাড়া এইসব ফল আমি ঠাকুর পুজোতেও কাজে লাগাই এবং আমি আমি আমার আত্মীয়র বাড়িতেও যদি ফল দরকার হয় তো আমি আমার গা বাগানের গাছের নিজের ফল সেখানে পাঠাই